আমার কাছে ক্লিক করা ফোটোগুলোর পুরোনো হার্ড কপি আছে সেই পুরানো হার্ড কপিগুলি আমি খুব সযত্নে আমার কাছে তুলে রেখেছি আর পুরনো ছবি আর নতুন ডিজিটাল ছবির মধ্যে অনেকটাই পার্থক্য আছে পুরানো ছবির কোয়ালিটি হয়তো অতটা ভালো নয় তার পিক্সেল তার ক্যাপচার ক্ষমতা সমস্ত কিছুই একটু নিম্নমানের আর বর্তমান দিনে নতুন নতুন পরিষেবার কারণে ভালো উন্নত মানের ক্যামেরার কারণে ভালো উন্নত মানের ভিডিও ফোটোগ্রাফির কারণে ছবিগুলি আরো উন্নত মানের হয়েছে তার পিক্সেল তার গ্রাফিক্স সমস্তগুলি খুবই উন্নতমানের তাই নতুন টিভি ডিজিটাল ছবি খুবই সুন্দর দেখতে হয় অনেক পরিষ্কার হয় এবং তার চারপাশের প্রকৃতিও অনেকটাই মধুর হয় সেই জায়গায় পুরনো ছবির কোয়ালিটি অনেকটাই নিম্ন মানের হয় সেখানকার ছবি অস্পষ্ট আসে পিক্সেল অনেক অস্পষ্ট আসে এবং আশেপাশের পরিবেশ অনেকটাই অস্পষ্ট আসে তাই পুরনো ছবি এবং নতুন ছবির মধ্যে নতুন ডিজিটাল ছবিগুলি আমার কাছে বেশি গ্রহণযোগ্য আর পুরনো ফোটোগুলি বেশি আবেগপূর্ণ মূল্য অবশ্যই আছে কারণ কেননা পুরনো ছবিগুলি থেকে আমরা তখনকার দিনের সেই মুহূর্তটা আমাদের মনে আসে সেই মুহূর্তে কাটানো সমস্ত রকমের ঘটনা সমস্ত সঙ্গী সাথী আশেপাশে যে যে মানুষের মানুষজন ছিলেন যেই মুহূর্ত আমরা কাটিয়েছি সমস্ত কিছুই আমাদের মধ্যে পুনরায় জাগরিত হয় তাই পুরনো ছবিগুলি অনেকটাই আবেগপূর্ণ